একটু দরকারের জন্য ট্যাক্সি ভাড়া করে পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়েছিলাম সেখানে গিয়ে ড্রাইভারের বললাম যে কত কিলোমিটার এত কিলোমিটার এসেছি কত টাকা হয়েছে সেটা বলুন আমার কাছে তো ক্যাশ নেই হিসেব করে বলুন ক্যাশ নেই আমার কাছে যদি ইউপিআই বা ফোন নাম্বার থাকে তাহলে ইউপিআইর মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি